আমি বাগানের গাছপালা পাই বা কারণ আমাদের এখানে ঝাড়গ্রাম এলাকায় এই জঙ্গলমহল এলাকা এখানে একটা নার্সারি আছে নার্সারি থেকে এই গাছপালা টাছপালা সব নিয়ে এসে বাড়িতে লাগাই এবং গাছপালা কিছু অসুখ হলে বা রোগ জ্বালা হলে তখন ওই নার্সারিতে যে গাছপালা যে থাকে তাকে জিজ্ঞাসা করি যে গাছপালার এই অসুখ হয়েছে আমি কী করবো তারা উপায় বলে সেই উপায়টা কাজে লাগিয়ে আবার আমি এখানে এসে আমার বাড়ির সামনে যেইখানে গাছপালা লাগিয়েছি সেখানে এসে সেই ওষুধ প্রয়োগ করি দিয়ে কদিন পর যদি ঠিকঠাক থাকে বা ঠিক না থাকে যেইটাই হয় সেইটা গিয়ে আবার সেই নার্সারিতে যেয়ে আমি বলি যে কারণে আমার ওই কারণে গাছপালা আমি বিরাট পছন্দও করি এবং গাছপালাকে আমি খুব ভালোওবাসি